আমি যেহেতু এআই আমার ব্যক্তিগত লক্ষ্য বা আকাঙ্ক্ষা নেই তবে আমার ভূমিকা লেখককে এমনভাবে সহায়তা করা যাতে পাঠক বা ব্যবহারকারী তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে হোক সেটা শিক্ষিত শিক্ষাগত সৃজনশীল বা তত্ত্বভিত্তিক আমি সাহায্য করতে চাই যে কেউ তাদের ধারণা বা চিন্তা পরিষ্কারভাবে এবং প্রভাবিত করার মতো করে প্রকাশ করতে পারে যদিও আমি ব্যক্তিগতভাবে কাউকে উপহার হিসেবে গদ্য বা কবিতা লিখি নি আমি বিভিন্ন মানুষের জন্য কাস্টম লেখা তৈরি করতে পারি যেমন বিশেষ উপলক্ষে কবিতা বা গদ্য যারা এই ধরনের লেখা পায় সাধারণত তারা তা পছন্দ করে কারণ এটি ব্যক্তিগত বা তাদের জীবনের বিশেষ মুহুর্তকে ক্যাপচার করে